বাঁকুড়া জেলার স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য ব্যবস্তা সম্পর্কে বলতে গেলে আমরা প্রথমেই বলতে হবে চিকিৎসা সুবিধা বা পরিষেবাগুলি যেগুলো পাই আমরা সেই সম্পর্কে বর্তমানে বাঁকুড়া জেলার চিকিৎসা পরিষেবা একদম খুবই উন্নত কারণ এখানে অনেক ধরনের হাসপাতাল রয়েছে তাছাড়া জেলা হাসপাতাল পো নিজস্ব প্রাইভেট নার্সিংহোম এবং অনেক অনেক চিকিৎসার সুযোগ রয়েছে হাসপাতালে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকে নার্স থাকেন আর তাছাড়া বিছানার ব্যবস্তা রয়েছে কোনো পরিবার যদি কোনো বড়ো ধরনের রোগ হয় সেই জন্য স্বাস্থ্য সাথী কার্ডও রয়েছে যার মাধ্যমে তাদের অপারেশন চিকিৎসা করা হবে সেই সবগুলো সমস্ত রয়েছে তারপরে হাসপাতালে যে রোগীর পরিবারের একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি থাকবেন সেই সুবিধা বর্তমান বাঁকুড়া জেলায় পাওয়া যায় তাছাড়াও বাঁকুড়া জেলায় ওষুদের দাম বর্তমানে খুবই কম আর তাছাড়া স্বাস্থ্য ব্যবস্তা চিকিৎসা ব্যবস্থা হলো কিন্তু পরিষেবা তা আমরা এতো সুন্দর পেয়েছি যে বলার মতো নয় তাছাড়াও বাঁকুড়ার যে স্বাস্থ্য ব্যবস্থা কোনো স্বাস্থ্য ব্যবস্থাকে ভালোভাবে গড়ে তুলতে যে জিনিসগুলির প্রয়োজন হয় সেইগুলি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বাঁকুড়া জেলায় কাছের বিমানবন্দর আছে একটি সেইটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর যদি কেউ বাইরে চিকিৎসা করতে যায় বা বাইরে থেকে বাঁকুড়া জেলায় এসে চিকিৎসা করতে চায় সেই জন্য রয়েছে এই বিমানবন্দরটি খুবই সাহায্য হয় আমাদের তাছাড়াও সড়ক পথেও আমাদের না খুব যোগাযোগ ব্যবস্থা ভালো এর মধ্যে রয়েছে এন এইচ ফরটিন নিকটবর্তী একটি রেলস্টেশনও রয়েছে যেটার নাম হচ্ছে বাঁকুড়া জংশন রেলওয়ে স্টেশান তাছাড়া সাইকেল রিক্সা টোটো ব্যক্তিগত বাস সিটি সিটি বাস ইত্যাদিও অনেক কিছু রয়েছে এই সব মিলিয়ে বাঁকুড়া জেলার স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত